যেহেতু আমার বাড়ির শহরে এদিকে তো কোনো পশু বা তেমন কিছু দেখা যায় না আমি যেমন মাসির বাড়ি গিয়েছি তো সেখানে পশুদের ব্যবহারের ক্ষেত্রে যেমন গরু দিয়ে মাঠ চাষ করে বা গরুর গোবর দিয়ে ঘর ঘর দৌড় গোবর দেওয়া হয় এগুলো সুবিধা পাওয়া যায় তো বড়োদের কাছ থেকে যেহেতু সুবিধা বলতে ঘরোয়া পরামর্শ বলতে যেমন গরুর কিছু হলে বা কোনো কিছু পেট খারাপ করলে গরুর বাড়ি থেকে আদা গরম জল করে খাওয়ানো কোনো জায়গায় কেটে গেলে আদা লাগানো এগুলো বড়দের কাছ থেকে সুবিধে পাওয়া যায় আরও অনেক রকম সুবিধা পাওয়া যায়